আমাদের আমি আমার বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের জিনিস উপলব্ধি করে থাকি যেমন শীতকালে ভালো লাগে বিভিন্ন ধরনের তেলেভাজা খাওয়া আর দুপুরবেলা একটু আচার ফাচার খেতে ভালো লাগে শীতকালের দুপুরে এইভাবে শীতকালে আরও ভালো লাগে সবচেয়ে বেশি ভালো লাগে লেপের তলায় শুয়ে থাকতে আর গরমকালে ভালো লাগে এসির এসি রুমে ফুল স্পিড এসি চালিয়ে শুয়ে থাকতে আর গরমকালে খেতে ভালো লাগে পাতলা ঝোল পাতলা মাছের ঝোল এইসব দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে গ্রীষ্মে বিভিন্ন ধরনের ফুল ফোটে যেমন ফুল ফোটে হচ্ছে জবা ফুল টগর ফুল এইসব ফুল আমরা দেখতে পাই আর আর ভালো লাগে শরৎকাল শরৎকালে তো মা দুর্গার পুজো হয় সেইটাও খুব ভালো লাগে পরিবারের সাথে সময় কাটাতে ভালো লাগেই পুজোর দিনগুলোতে এইভাবেই প্রত্যেকটা ঋতু আমি বিভিন্নভাবে মজা করে থাকি